আমি এই এলাকায় যেসব মাছগুলি ধরি সেগুলোর নাম হলো শিঙ্গি কই খলসা মাগুর চ্যাং পুঁটি ময়ামাছ দারকিনা বাটা মাছ শিলতর্ষা মাছ আর রুইয়ের পোনা ইত্যাদি ইত্যাদি কোন আমি বেশিরভাগ শিঙ্গি শিঙ্গি কই মাগুর চ্যাং এইসব মাছই ধরি সেই সব মাছগুলোর দাম হচ্ছে শিঙ্গি মাছের বর্তমান দাম সাতশো টাকা কেজি কই মাছ বা মাগুর মাছ ইত্যাদি মাছের দাম হল সাড়ে তিনশো টাকা কেজি